আমরা বাড়িতে সবাই একসাথেই থাকি আমাদের একান্নবর্তী পরিবার একদিন সবাই একসাথে থাকায় কাজ করতে করতে হঠাৎ আমার জায়ের সাথে কিছু কথা কাটাকাটি হল কেন না দুজনে কাজ করছি হঠাৎ সে বলে আমার সঠিক কাজটা হয়নি আমি জিজ্ঞাসা করলাম কেন সে বিরক্তির স্বরে আমাকে বলল দেখতে পাও না এটা হচ্ছে না তাই আমি একটু রেগেই গেলাম যতবারই তাকে বলি যে দেখো এটা ঠিকই হয়েছে সে শুনল না হঠাৎ দুজনের মধ্যে একটা মনোমালিন্য হয়ে যায় এবং বচসা চলতেই থাকে তারপর তাকে অনেক বুঝিয়ে বলার পর শেষে সে তার ভুল বুঝতে পারল এবং সে তার পরিস্থিতিটাকে সামলানোর চেষ্টা করল আমি এভাবেই পরিস্থিতিটা সামলালাম